হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার নমস্কার আমাদের এই যে সপরিবারে একটু বেড়াতে যাবার একটু প্রোগ্রাম আছে আর কি বেড়াতে নিয়ে যাওয়া ঠিক আছে আমাদেরকে আবার সব কিছু দেখতে হবে মানে গাড়ি টাড়ির সেফটি ইয়ে আর হচ্ছে বাচ্চাদের সব এখন স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য সব ফ্যামিলিরা বলছে বেড়াতে যাব বেড়াতে যাব এবারে পুরী দিঘা ওই সব সাইডে কি আপনি কোন কোন জায়গায় নিয়ে যেতে পারবেন তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে পুরী দিঘা মুকুটমণিপুর মাইথন ওই সব সাইডগুলোর দিকে যাব আর কি না না এক দিনে নয় ওই পাঁচ ছদিন সাত দিন এরকম করে হুম তাহলে এক কাজ করি আগে সবাই মিলে পুরীটায় আগে ঘুরে আসি ঠিক হুম পুরীটাই তাহলে আমরা বাড়িতে পাঁচজন আছি পাঁচজন মিলে বেড়াতে যাব পুরী হুম হুম হোটেল ভাড়া আছে আপনার গাড়িতে এ সি টেসি ঠিকঠাকভাবে লাগানো আছে তো আর সিট সিট গাড়ির সিট আর গাড়ির ড্রাইভার নেশা টেশা করে না কি সেক্ষেত্রে দেখতে হবে বাচ্চা নিয়ে যাচ্ছি তো হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব কিছুই আমাকে দেখে নিতে হবে হুম হুম সেই সেই হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা না সেই জন্যই তো আপনাকে ফোনটা করে বলা সেই জন্যই তো আপনার সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে এবারে পোস্টারে দেখেছি আপনাদের যে গাড়ির ফোন নাম্বার টোন নাম্বার দেওয়া থাকে না সেই সব দেখেছি মিষ্টির দোকানের কাছে টাঙানো ছিল এবারে সেই নাম্বার দেখে ফোন করছি যে কত কী টাকাপয়সার ব্যাপার থাকে আবার সেই টাকাপয়সা এবারে কুলোতে পারব কি না সেটাও অত টাকা হলে কী করে হবে একটু তো কমাতে হবে চল্লিশ হাজার একটু একটু দেখে শুনে একটু করুন আচ্ছা আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার করুন তাহলে ঠিক আছে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অফিসে গিয়ে তাহলে আপনি অফিসের ইয়েটা আমাকে এ করে দেবেন ফোনেতে পাঠিয়ে দেবেন আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে